ভারতের লোকেরা বিভিন্ন ধর্মীয় স্থান দেখতে পায় যেমন জল জল্পেশ্বর মন্দির তাছাড়াও তারকেশ্বর এছাড়াও রয়েছে তারাপীঠ এছাড়াও দক্ষিণেশ্বর এছাড়াও বিভিন্ন রকমের শিব মন্দির কামেশ্বর যজ্ঞেশ্বর ঝাড়েশ্বর তাছাড়াও বসন্ত রায় এছাড়াও আরো অনেক মন্দির আছে মানে ধর্মীয় স্থান আছে যেগুলোতে মানুষ ভ্রমণ করতে পারে মানে ভারতের লোকেরা ভ্রমণ করতে পারে শুধুমাত্র শিব মন্দির নয় কালী মন্দির নয় আরো অন্যান্য অনেক রকমের মন্দির আছে বা ধর্মীয় স্থান আছে যেগুলোতে সাধারণ মানুষ বা সমস্ত সম্প্রদায়ের মানুষ সব লোকেরাই ভ্রমণ করতে পারে হ্যাঁ আমি এই ধর্মীয় স্থানগুলিতে বিভিন্ন রকমের রীতিনীতি পালন হয়ে থাকে সেগুলো সম্পর্কে কিছু বলতেই পারি যদি আমি দক্ষিণেশ্বর সম্পর্কে বলি তাহলে বলতে হয় যে দক্ষিণেশ্বরের যে আসল মন্দির বা যে আসল ধা দেবী সেই দেবীর দর্শন করতে গেলে প্রথমে আপনাকে ওই গঙ্গার ঘাটে গিয়ে সেখান থেকে হাত পা ধুয়ে তাছাড়াও ফুল আর প্রসাদ নিয়ে নিতে হবে বাইরে থেকে কিনে নিতে হবে সেখানে ঢুকে একটা ওদের নির্দিষ্ট সময় থাকে যেই সময়ের মধ্যে ওখানে পৌঁছতে হবে এবং সেখানে পৌঁছোনোর পর তো সকাল সন্ধ্যেতে আরতি হয় কিন্তু ওদের একটা নির্দিষ্ট সময় থাকে সাধারণ লোকের ওখানে গিয়ে পুজো দেওয়ার জন্য বা দেবীর দর্শন নেওয়ার জন্য তো সেখানে লাইন দিয়ে পথমে ঢুকে তারপর সেখানে প্রজ পুজো দিয়ে পুজো দিয়ে আপনি বিভিন্ন ঠাকুর দর্শন করে ওখানে মাঝে মাঝে খাওয়ানোও হয় এছাড়া ওখানে বসার জায়গা আছে ভিতরে ঢুকে আপনি বসতে পারবেন তো আপনি ওখানে গিয়ে এইগুলো দেখতে পারবেন এছাড়াও যদি আমি জল্পেশ্বর মন্দিরের কথা বলি তো ওখানে শিব মন্দির যেহেতু ওখানে প্রথমে শিব পুজো হয় এরকমভাবেই চলতে থাকে এছাড়াও রয়েছে তারাপীঠ তারাপীঠেও আসল যে ঠাকুর সেইখানে দর্শন করার জন্য যে প্রথমে ভীষণ ভীষণ বড়ো একটা লাইন পড়ে কারণ অনেকে কী করে বিভিন্ন রকম লোক থাকে যে তারা বাইরে থেকে টাকা নিয়ে বলে এখানে পুজো দিয়ে দেবো দিয়ে আর ভিতরে আসল যে দেবী সেই দেবীর দর্শনই করতে দেয় না বাইরে ধূপ লাগিয়ে বে বাইরে বাইরে বার করে দেয় কিন্তু যদি কোনো মানুষ সেই ঠাকুরকে অব আসলেই দর্শন করতে চায় তাহলে তাকে তিয় দু তিন ঘন্টা লাইনে দাড়িয়েই থাকতে হয় এছাড়াও বিভিন্ন রকম কৃষ্ণ মন্দির আছে যদি বলি বীরচক্রপুর বা এছাড়াও নিতাই চ নিতাইবাড়ি তাছাড়াও মায়াপুর রয়েছে মায়াপুরের নবদ্বীপে হচ্ছে যেটা নিতাইবাড়ি তো এইগুলো রয়েইছে এছাড়াও রয়েছে তারকেশ্বর তারকেশ্বরের শিব মন্দির তো ওই শিব মন্দির সাধারণত চৈত্র মাসে যে শিবের বার হয় সেই বারেতে খোলা হয় এছাড়াও আরো অন্যান্য সময়ে দর্শনার্থীদের ভিড় লেগেই থাকে ওখানে তাছাড়াও মানুষজন ওখানে যেতেই থাকে আর ওই ওই দিনগুলোতে বিশেষ বিশেষ দিনগুলিতে যেগুলোতে শিবের দিন যেগুলোতে আসলে পুজো করা হয় সেইগুলো দিনগুলোতে মানুষের ভিড় আরো বেশি হয় কারণ বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষ ওখানে আসে ঠাকুরের দর্শন নেওয়ার জন্য তার মাথায় জল ঢেলে তার প্রসাদ খাওয়ার জন্য এবং তার আশীর্বাদ নেওয়ার জন্য তাছাড়াও দর্শনার্থীরা সাধারণত ঘুরতেই থাকে কারণ বিভিন্নজনে বিভিন্ন ধর্মীয় স্থান ভ্রমণের ইচ্ছে থাকে তো সেই ইচ্ছে তাদের পূরণ করার জন্য বা ঠাকুরকে দর্শন করে তাদের চক্ষু সার্থক করার জন্য তারা ওই সব ধর্মীয় স্থানগুলিতে ঘুরতে থাকে এছাড়াও আরো অন্যান্য অনেক রকম ধর্মীয় স্থান আছে যেগুলোয় মানুষ ঘুরতে পারে এবং সেগুলোর সম্পর্কে অনেক কিছুই বলা যায়